যেহেতু পোলট্রির রোগ হয় কীভাবে পোলট্রি যেখান থেকে বাথরুম করে সেখানে রোগ হয় নিয়ম মতো ভ্যাকসিন দিতে হয় ডাক্তার এসে দেখ দেখে যায় ওদের ভ্যাকসিন না করলে ওদের রোগটা হয় রোগ হলে একটা মুরগি মরে গেলে সব মুরগি ফার্ম পুরো ফাঁকা হয়ে যায় মরে মরে ওই জন্য করে ওদের নিয়ম মতন ভ্যাকসিন দিতে হয় তা পাশের বাড়ি আমার পাশের বাড়ি একটা পাশে ভাবী আছে ভাবীটা পোলট্রি সা পোলট্রির ব্যবসা করে তাদের ওইরকম একদিন রোগ হয়েছিল রোগ হলে একটা মুরগি একটা মুরগি অসুখ হয়েছে তা সব এক এক করে সবই মরে গিয়েছে পুরো পোলট্রি ফার্ম সাদা হয়ে গিয়েছিল ওই জন্য করে পোলট্রির নিয়ম মতন ভ্যাকসিন দিতে হয় রসুনের রস খাওয়াতে হয় ওই জন্মনি পাতার রস খাওয়াতে হয় নিয়ম মতন টক দই খাওয়াতে হয় ভ্যাকসিন দিতে হয় এগুলো দিতে হয় নাহলে পোলট্রির রোগ হয় ওই জন্য করে পোলট্রি ওইগুলো খাওয়ালে পোলট্রি সুস্থ থাকে থাকার ওই জন্য ওইগুলো খাওয়ালে পোলট্রি ভালো মতন সুস্থ থাকে ভাবে ভালোভাবে রোগ ভালো রোগটা হয় না রোগ হলে তো একটা পোলট্রির রোগ হলে সব পোলট্রি পুরো সাদা হয়ে ও পাশে একটা দাদীরা আছে ওই দাদীরা জীবাণুর মুরগি এনে খাওয়াচ্ছিল তাই ও জীবাণু হাওয়াতে ওড়ে ওই উড়ে হচ্ছে আমার পাশে ওই ভাবীটাদের পোলট্রি ঘরে ঢুকে গিয়েছিল জীবাণু একটা পোলট্রির রোগ হয়ে সব পোলট্রি পুরো মারা গিয়েছিল মারা যাওয়ার পরে পুরো পোলট্রি ফার্ম সাদা হয়ে গিয়েছে ওনারা এসে আমরা গিয়ে বলছি বলে আমাদের সাথে ওনারা ঝগড়া করেছিল আমরা বলছি কেন তোমরা এসে এরকম জীবাণু মুরগি খেয়েছ অন্য জায়গার থেকে এনে ওই জন্য করে আঙ্গা আমার ভাবীদের মুরগিগুলো এইগুলো সব মারা গিয়েছে দেখো তুমি পুরো পুরো হচ্ছে পোলট্রি ফার্ম সাদা হয়ে গিয়েছিল